আমি যেহেতু পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকায় থাকি তাই আমাদের এখানে বিবাহের মতন বড় অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের জোগানটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনই দেয় আমরা কর্পোরেশনে একটি আবেদনপত্র জমা দিয়ে আসি বাড়ির অনুষ্ঠানের তার পর সেটি বলা হলে অনুষ্ঠানের দিনকে এসে কর্পোরেশন থেকে ট্যাঙ্কার এসে বাড়িতে বাড়িতে জল দিয়ে যায়